হ্যাঁ বলুন হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম

হ্যাঁ হ্যাঁ পড়াতে এসছিলেন হ্যাঁ লিখিয়েছেো পড়িয়েছেও হ্যাঁ এই ছিলো তার মধ্যে দুজনে আসেনি না না না না

আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বাংলা বাংলা নিয়ে পড়িয়েছিলো

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে